হ্যাঁ আমি মনে করি শিক্ষ শিক্ষিতরা সব সময়ের জন্য তার নিয়ম শৃঙ্খলা মেনেই চলে কারণটা হচ্চে তাদের তারা হচ্ছে তাদের কিছু বলতে লাগে না যেমন কোনো এক জায়গায় কোনো একটা জিনিস খেয়েছে খাওয়ার পর ওই প্লাস্টিকের জিনিসটা সে মাটিতে রাখবে না সে ডাস্টবিনে রাখবে তো এই বিষয়গুলা সবাই জানে না এটা শিক্ষি শিক্ষিতরা তারা জানে যে জিনিসটা কোথায় রাখতে হবে আমাদের তো কিছু জিনিস মাটিতে ফেলা উচিত না এই মাটিতে ফেলা উচিত না এরা এইগুলা ডাস্টবিনে ফেলতে হবে তার জন্য এটা শিক্ষিতগুলাই বেশি ভালো এগুলা বলতে পারবে